আমার প্রিয় শিল্পী হলেন কুমার শানু তার গান জগৎ জোড়া বিখ্যাত বাংলা এবং হিন্দি গানে তার খ্যাতি প্রচুর এবং তিনি খুব দয়ালু এবং ভালো মনের মানুষ কিছু দিন আগে জি বাংলায় যে সারেগামাপা অনুষ্ঠান হচ্ছিল তাতে তিনি জাজ ছিলেন সেখানে একজন মেয়ের হো যখন গান করতে আসে তার খরচের জন্য তার বাবার পানের দোকান বিক্রি হয়ে যায় তা সেটা শুনে কুমার শানু নিজে সঙ্গে সঙ্গে চেক কেটে তাকে টাকা দিয়ে দেয় আমার এই কুমার শানুর এই গুণগুলি খুব ভালো লাগে এবং তার গানও এর গলাও অসাধারণ বাংলা গান হিন্দি গান জগৎ জোড়া বিখ্যাত এইভাবেই তিনি গেয়ে যাচ্ছেন এবং তার গানের গানের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং তিনি হচ্ছেন স্বনামধন্য একজন ব্যক্তি